হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ আমি একজন ব্যবসায়ী বলছিলাম আমার নাম প্রণয় আর কি অ্যাঁ বলছি স্যার এটা কি বাজাজ ফাইন্যান্সে কল করেছি আমি আমি বলছি স্যার আমি একটা ব্যবসার জন্য একটা লোন নিতে চাই আর কি তো আমাকে একজন বললেন যে আপনার সাথে একটু কথা বলতে বলছি স্যার

আমি ওই মানে এখনকার যে কীটনাশিক কীটনাশক ওষুধ তারপরে ধান চাল এসব নিয়ে একটা ব্যবসা খুলেছি আর কি তো ওই জন্যই আমি কিছু লোন করবো তো আমার আমার তো এখন প্রয়োজন মিনিমাম পনেরো লাখ টাকার মতো তো মোটামুটি দশ বারো লাখ হ্যাঁ মোটামুটি দশ বারো লাখ টাকা লোন হলে আমার হয়ে যেত আর কি মানে দশ বারো লাখ টাকা লোন একদম লাগবেই সেগুলো তো জানি ওই ক্রাইটেরিয়াগুলো জানি বাট ব্যাপার হচ্ছে ধরুন দশ লাখ টাকা হলে আমার ভালো হতো কারণ আমার লাগবেই পনেরো লাখ টাকার মতো ওই জন্য আমি দশ বারো লাখ টাকা লোন চাইছিলাম আর কি দশ পারসেন্ট করে ইন্টারেস্ট হ্যাঁ স্যার ওটা তো আমি যতটুকু শুনেছি বাজাজ ফাইন্যান্সে মনে হয় সাত কি আট পার্সেন্ট ইন্টারেস্ট হয় দশ পার্সেন্ট ঠিক আছে অসুবিধা নেই তাহলে আমি তাহলে আচ্ছা ঠিক আছে আমি আপনার অফিসে হুম যেয়ে হ্যাঁ ঠিক আছে ঠিক ঠিক আছে স্যার রাখুন